টিভিতে সংবাদপত্রের অনুষ্ঠানে যে পত্রিকা আছে যেটি আমি স্মরণ করি সেটি হল আজ তক এটি একটি ভারতীয় সংবাদভিত্তিক টেলিভিশন চ্যানেল যেটি লিভিং মিডিয়া গ্রুপের মালিকানাধীন হিন্দি শব্দগুচ্ছ আজ তক এর বাংলা করলে দাঁড়ায় আজ পর্যন্ত এটি একত্রিশে ডিসেম্বর দু হাজার সালে উদ্বোধন হয় এর নেটওয়ার্ক হচ্ছে টেরেস্ট্রিয়াল টেলিভিশন অব অনলাইন মালিক এর মালিকানা হচ্ছে লিভিং মিডিয়া ইন্ডিয়া লিমিটেড চিত্রের বিন্যাস হচ্ছে এসডি টিভি স্লোগান হচ্ছে সবসে তেজ এটি রোমানীকৃত হিন্দিতে বলা হয় সবচেয়ে দ্রুত এবং বাংলা এটি বাংলায় বলা হয় সবচেয়ে দ্রুত দেশ হচ্ছে ভারত ভাষা হিন্দি প্রচারের সংস্থান হচ্ছে ভারত এবং বিশ্বব্যাপী এর প্রধান কার্যালয় হচ্ছে নয়ডা উত্তরপ্রদেশ এবং ভারত ভ্রাতৃপ্রতিম চ্যানেল হচ্ছে ইন্ডিয়া টুডে টেলিভিশন দিল্লি আজ তক তেজ টিভি এর ওয়েবসাইট হচ্ছে আজ তক লাইভ আজ তক আমি এমন একটি মুভি দেখেছি যা যেটি বৈজ্ঞানিক তত্ত্ব নিয়ে কথা বলে সেটি হল রোবট সেখানে বলা এটি রোবট সিনেমাটি বলা হয়েছে রোবট সিনেমাটিতে বলা হয়েছে যে রোবট হচ্ছে আমাদের মতোই মানুষের মতোই একটি বৈজ্ঞানিক বিজ্ঞানের বৈজ্ঞানিকদের তৈরি একটি যন্ত্র যেটি আমাদের মতোই চলা ফেরা করতে পারে এবং আমাদের স্বল্প আমাদের মতোই স্বয়ং আমরা যেমন দেরি করে কাজ করতে পারি আমাদের কা কাজ করতে যেমন দেরি হয় রোবটের তেমনি স্বল্প সময়ে রোবট কাজ করতে পারে